আমি সুপার ফাস্ট লাক্সরি বাসে কলকাতা ধর্মতলা থেকে দীঘাতে গিয়েছি পরিবার নিয়ে খুব ভালো অভিজ্ঞতা এবং ওদের বসার সিট আসন এবং স্টাফদের ব্যবহার বিশেষ করে চালক যিনি ড্রাইভার এবং যিনি কন্ডাক্টার যিনি টিকিট কাটেন টিকিট চেকার তাদের ব্যবহারও খুব ভালো হুম আমার খুব ভালো অভিজ্ঞতা এই বাসে চেপে